হ্যালো আপনি কি উবেরের ড্রাইভার দাদা কমল বলছেন হ্যাঁ দাদা আমি তাপসী বলছি হিঙ্গলগঞ্জ থেকে আমি একটা উবের বুক করেছিলাম বারাসাত যাওয়ার জন্য তো আপনার ভাড়া কতো দু হাজার টাকা দাদা একটু কম হবে না কম বলতে যদি দেড় করেন দেড়ে হবে না তাহলে কত হবে বলুন একটু আঠেরোশো বলছেন দাদা আর একটু কম করুন না ঠিক আছে দাদা আমি সতেরোশো দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি কটার দিকে আসবেন দুটো না আরেকটু আগে আসলে ভালো হতো কারণ হচ্ছে আমি তো ডাক্তার দেখাতে যাবো দেখুন না যদি আরও আধ ঘন্টা আগে আসতে পারেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে দাদা ঠিক আছে আপনি ওই টাইমেই আসুন ঠিক আছে পনেরো মিনিট আগে আসবেন বলছেন তাই ঠিক আছে পনেরো মিনিট আগেই আসুন যদি পারেন আর একটু আগে আসতে ভা তাহলে ভালো হয় ঠিক আছে অসুবিধা হলে দুটো নাগাদ আসবেন বলছেন যখন দুটো নাগাদই আসুন